বাংলা আমার প্রিয় ভাষা কারণ আমি নিজে একজন বাঙালি তো আমার প্রধান ভাষাই হচ্ছে বাংলা আমি বাংলাতেই কথা বলতে পছন্দ করি বাংলাতেই প্রায়ই কথা বলে থাকি এছাড়াও যে ভাষাগুলো আছে সেগুলো লোকাল ভাষা নয় সেগুলো হচ্ছে বাইরের দেশের ভাষা কোথাও বায়রে গেলে সেগুলো আমি ব্যবহার করে থাকি বাংলা ভাষার প্রতি একটি বাক্যাংশ আমার ভালো লাগে সেটা হলো আমি নিজেকে ভালোবাসি আমি যে নিজেকে ভালোবাসি এটার মধ্যে অনেকটা একটা বড়ো ব্যাপার আছে সেই বড়ো ব্যাপারটা হচ্ছে সব থেকে এই দুনিয়াতে সব থেকে যদি কিছু ভালোবেসে থাকো তাহলে সেটা নিজেকে বাসো নিজেকে ভালোবাসার পেছনে কোনো কারণ লাগে না কোনো ওজুহাত লাগে না কোনো ছেড়ে যাওয়ার ব্যাপার থাকে না তো নিজেকে তুমি যতটা ভালোবাসতে পারো তুমি ততটা জীবনে এগিয়ে নিয়ে যেতে পারবে অন্যের অন্যকে দেখে বা অন্যের কাছে সময় নষ্ট করার কোনো দরকার নেই নিজের নিজের দিক থেকে নিজের এগিয়ে যাওয়াটা এটা আমি সব থেকে বেশি পছন্দ করি তো আমি নিজে বাংলা এই বাক্যাংশটা আমার এই জন্যই পছন্দ এছাড়াও আমি বাংলায় যে কথা বলতে পারি বাংলা যে আমার একটা মাতৃভাষা সেটা নিয়ে আমি সবসময় গর্ব করতে থাকি